নতুন পাখি পর্যবেক্ষণ করার জন্য তাদের দক্ষতা আরও বাড়াবার জন্য আমার কাছে কিছু টিপস আছে যেমন এখনকার সময় খারাপ যখন তখন ঝড় বৃষ্টি হচ্ছে গাছপালা খুবই কম পাখিদের জন্য একটু গাছপালা লাগানো তাদের থাকার ব্যবস্থা করা গাছপালা কমের জন্যে তারা ঠিকমতো থাকার ব্যবস্থাও করতে পারছে না আর এখনকার আবহাওয়ার জন্য তাদের বাসাটাও ভেঙে যাচ্ছে ডিম পারতে পারছে না তাদের বাচ্চা হচ্ছে না আমি চাই আমি চাই কিছু গাছ মানুষ লোক মানুষজন সব গাছ লাগাক তাদের থাকার ব্যবস্থা করুক আমি যেটা করি গাছে মাটির ভাঁড় মাটির ভাঁড় বেঁধে দিই যাতে পাখিরা বসবাস করতে পারে ভালোভাবে থাকতে পারে ঝড় বৃষ্টিতে কোনো অসুবিধা না হয় ডিম পারতে পারে আমি যেটা করে থাকি রোজ সকালে পাখিদের জন্য ছাদে জল এবং খাবার দিয়ে আসি যেগুলো তারা খেতে পারে আর আমি বলবো কোনো মানুষ যেন পাখি পোষার পাখি যেন না পোষে পোষাটা যেন বন্ধ করে পাখি পোষা বন্ধ করলে কী হবে শিকারিরাও পাখিদেরকে ধরতে পারবে না পাখিরা নিজের মতো থাকতে পারবে নিজের ভালো তাদেরও তো ডিম আছে ডিম হয়তো আমি এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম গিয়ে দেখছি যে একটা শিকারি একটা গাছের ফোঁকর থেকে টিয়া পাখির বাচ্চা নিয়ে আসছে আমি ত তখনই আমি জেলা স্যারকে ফোন করলাম ফোন করে ওদেরকে ওদেরকে ধরে নিয়ে গেল পুলিশ এসে আমি চাই যেন এরকম কোনো জায়গায় না হয় পাখিরা পাখির মতো থাকুক তাদের ভালো ভাবনাটা তারা ভাবুক সেটা আমি কিন্তু পাখিকে খুব ভালোবাসি পাখির জন্য আমি রোজ সকালে খাবার দেওয়া জল দেওয়া পাখির জন্যে ঘর করা সব রকমই আমি পা করি আমি চাই এটা সবাই করুক যতে পাখিদেরও কোনো অসুবিধা না হয় পাখিদেরও তো একটা জীবন আছে পাখিদের যেন কোনো অসুবিধা না হয় সেটা আমি চাই যে সবাই এটা যেন করে করে